সরকারি প্রকল্প বলতে আমরা বুঝি জনকল্যাণের উদ্দেশ্যে জনসাধারণের উদ্দেশ্যে সরকার যে সকল প্রকল্পগুলি বাস্তবায়িত করে সেগুলি হচ্ছে সরকারি প্রকল্প আমি বিভিন্ন রকম সরকারি প্রকল্পে উপকৃত হয়েছি যেমন রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তারপরে আছে যে স্কিল ডেভেলপমেন্টের যে ট্রেনিংগুলো দেয় সেইগুলো এছাড়াও কন্যাশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্প এইসব রাজ্য সরকারের প্রকল্পগুলো থেকে আমি এবং আমার পরিবারের অনেক সদস্য উপকৃত হয়েছে এছাড়াও কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্পগুলি আছে সেগুলি হল প্রধানমন্ত্রী আবাস যোজনা আয়ুষ প্রকল্প হাতের কাজের ট্রেনিং এই ধরনের বিভিন্ন প্রকল্পগুলি বাস্তবে রূপায়ণের ফলে আমি এবং আমি ছাড়াও আমার গ্রামের অন্যান্য মহিলা পুরুষরাও উপকৃত হয়েছে তো এগুলো প্রকল্পগুলোর ফলে সাধারণ মানুষরা হাতের কাজ শিখে গ্রামের মহিলারা হাতের কাজ শিখে নিজেদের জীবিকা নির্বাহ করতে পারে কিছু অর্থ উপার্জন করে তাছাড়াও যে ভাতাগুলো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যেমন বিধবা ভাতা কৃষক ভাতা এইসব ভাতাগুলো দেয় তার ফলে কি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমাজের একটা উন্নতি ঘটে এবং সবাই উপকৃত হয়